আমরা যখন ছোটো ছিলাম তখন বনে যখন খেলা করতে যেতাম মাঠ দিয়ে আঠ দিয়ে তখন বনে অনেক পাখি দেখেছি ছোটো ছোটো বাচ্চাগুলো তাদের মায়েরা ঠোঁটে করে নিয়ে গিয়ে খাবার খাওয়াচ্ছে সেইগুলো দেখেছি অনেক সময় দেখেছি মারা উড়ে চলে যাচ্ছে বাচ্চাগুলো চিঁ চিঁ করে চিল্লাচ্ছে আমরা বনে অনেকই পাখি দেখেছি আবার মাঠে কোনো সময় গেয়েছি মাঠের মধ্যেও গিয়ে দেখেছি পাখিরা খুব সুন্দরভাবে নিজেরা গাছ থেকে নেমে এসে নিচে পোকা মাকড় খাচ্ছে এই সব অনেক কিছুই দেখা হয়েছে বনের পাখিও দেখেছি এমনি পাখিও দেখেছি